হ্যাঁ হ্যালো হ্যাঁ এটা কি দীপিকা টেস্ট হল থেকে বলছেন হ্যাঁ এখানে কি চা পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হোম ডেলিভারি লাগবে কারণ এই বৃষ্টি পড়ছে তো মানে আমি তো এখন যেতে পারব না না তো সেইজন্য আমার একটু হোম ডেলিভারি লাগবে আচ্ছা আপনি তাও কতক্ষণের মধ্যে মানে চাটা আপনি দিতে পারবেন হ্যাঁ আমার আচ্ছা আমি ধরুন বর্ধমানের এখানেই থাকি মানে এই বর্ধমানের সামনে কলেজ মোড় আছে ওখানেই থাকি তো আপনি মানে আসতে পারবেন তো মানে ডেলিভারি দিতে পারবেনতো অসুবিধা কিছু নেই আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ মানে দুধের চা মানে দুধ চা হয় তো হ্যাঁ একটু হ্যাঁ হ্যাঁ ওই দুধ চা একটু হ্যাঁ হ্যাঁ মানে আমি একটু দুধ চা চাইছি মানে একটু কড়া টাইপের হয় হ্যাঁ আপনার দোকানটা আসলে আমি এর আগে একবার গিয়েছিলাম তো মানে আপনার দোকানের সামনে আমি একটা আমি একবার দেখেছিলাম তো তখন তাও ধরুন এক মাস হয়ে যাবে প্রায় তখন আমি খেয়েছিলাম চা তো খুবই ভালো খুবই সুন্দর মানে খুবই সুস্বাদু চা ছিল তো সেই কারণে বলছি আর কি মানে সেই জন্য আপনাকে ফোন করা মানে কারণ আপনার নম্বরটাও ধরুন ছিল না এই আমার একজন পাশে আমার বান্ধবী তো সে নাকি রোজই ওখানে চা খায় তো সেই জন্য আমি আপনার তার নম্বরটা মানে আপনার কাছে আপনার নম্বরটা নিলাম তার কাছে আর কি হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিকানা পাঠাতে হবে হ্যাঁ বলছি আর কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করবো থ্যাঙ্ক ইউ আপনার এই মানে চায়ের দোকানটা ঠিক মানে কতদিনের মানে আপনি তো বলছেন বিভিন্ন ধরনের চা আমি শুনেওছি

বাবাও আচ্ছা আচ্ছা ও বাহ খুবই ভালো আচ্ছা তো আপনি তখন থেকেই বিভিন্ন ধরনের চা তো আপনি তৈরি করতেন হ্যাঁ হ্যাঁ শরীরকে বেশ হুম হুম হুম আর একটু বাঙালিয়ানা আছে চা টার মধ্যে তাহলে আমরা যেই হ্যাঁ যেই চায়ের হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ শুনেছি শুনেছি

হুম হুম হুম হুম হুম হুম হুম হুম হ্যাঁ সেই সেই হুম হুম হুম হুম হুম হুম হুম হুম হুম